হ্যালো হ্যাঁ কে বলছেন বলুন হ্যাঁ বিশ্বাস প্রিন্টিং থেকে বলছি বলুন হ্যাঁ কালার প্রিন্ট হয়ে যাবে কালার প্রিন্ট এখন হ্যাঁ পার পেজ কালার প্রিন্ট এখন পাঁচ টাকা করে চলছে পার পেজ পাঁচ টাকা পড়বে হ্যাঁ কত পেজ বলছেন আচ্ছা আচ্ছা পঞ্চাশ পেজ মতো আছে তো আচ্ছা আপনাকে ওই সাড়ে তিন টাকা পার পেজ মতো করা যাবে দাদা এর থেকে আর কমানো যাবে না সাড়ে তিন টাকা পার পেজ এরকম করা যাবে পঞ্চাশ পেজ যদি হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা ওই যে ধার থেকে স্পাইরাল বাইন্ডিং আমাদের এখানে হয়ে যায় আপনি যদি চান ঐ স্পাইরাল বাইন্ডিংয়ের অপশান আছে তাতে ওই কুড়ি টাকা এক্সট্রা লাগে স্পাইরাল বাইন্ডিং হয়ে যায় হ্যাঁ পেজ পেজ যথেষ্ট হ্যাঁ হ্যাঁ পেজ যথেষ্ট ভালো পেজ ওই সিক্সটি জিএসএম এর পেজ আপনার সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না কালার প্রিন্টিংয়ে সিক্সটি জিএসএম ভালো কোয়ালিটির পেজ আছে আপনার যেভাবে ইচ্ছে আমাদের এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে যেদিন আসবেন সেদিন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন বা আপনি পেনড্রাইভে করে নিয়েও আসতে পারেন আপনার যেটা সুবিধা হয় ঠিক আছে আপনি সেইভাবেই আনতে পারেন ঐ পিডিএফ ফর্ম্যাটে দিলেই খালি হবে এবার আপনি যেভাবে দেবেন হ্যাঁ হ্যাঁ বা আপনার যদি ওয়ার্ড ফাইল থাকে তাহলেও হবে কালার প্রিন্ট ছাড়া আর যা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে জেরক্স হবে আমরা ল্যামিনেশানও করে দিই এই স্পাইরাল বাইন্ডিং হলে সেগুলো হয়ে যায় এইগুলোই ফটো প্রিন্ট যদি করতে চান ফটো পেপারে তার জন্যেও ব্যবস্থা আছে এইগুলো জাস্ট নর্মাল সার্ভিসগুলো যেমন হয় সেগুলো আছে আমাদের শুধু বৃহস্পতিবারটা বন্ধ আছে বাকি সব দিনই আমাদের খোলা আছে আর কি শুধু বৃহস্পতিবারটা বন্ধ থাকে একদিন বাকি সপ্তাহে সব দিন খোলা আছে আমদের সকালে সাড়ে দশটা থেকে সন্ধেবেলা আটটা পর্যন্ত আছি আপনি সেই সময় যে কোনো সময় আসতে পারেন বৃহস্পতিবারটা শুধু বাদ দিয়ে বাকি সব দিন সকালে সাড়ে দশটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত কোনো অসুবিধা নেই চলে আসুন হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ আপনি যদি একটু ওয়েট করে যান তাহলে সেই দিনই নিয়ে নিতে পারেন বা যদি আপনার তাড়া থাকে আপনি যদি চান যে পরের দিন এসে নিই যাবেন থালে কিছুটা পেমেন্ট করে গেলেন দিয়ে পরের দিন ডেলিভারি নেওয়ার সময় বাকিটা দিয়ে দিলেন যেটা আপনার ইচ্ছা হবে হ্যাঁ হ্যাঁ না না পুরোনো বইটা বাঁধানো হয় না না না এমনি প্রিন্টিংয়ের তো পুরোনো বইটা যায় না এমনি যেটা প্রিন্ট করবেন সেটা স্পাইরাল বাইন্ডিং হয়ে যাবে কিন্তু পুরোনো বইয়ের বাইন্ডিংটা এখন আর হচ্ছে না আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আপনি সময় করে আসুন হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ